আজকের বিশ্বে বাংলা ভাষা প্রায় লুপ্ত কারণ এই বাংলা ভাষা প্রায় কুড়ি কোটি মানুষ ব্যবহার করে তাই তার জন্যই প্রায় বাংলা ভাষা আস্তে আস্তে লুপ্ত হয়ে আসছে আর আমরা জানি যে এই বাংলা ভাষা সংস্কৃত ভাষা পরেই প্রচলন হয়ে আসছে যে আমরা বাংলা ভাষা যে ব্যবহার করি এই বাংলা ভাষা একটু জটিল তার জন্য খুব কম মানুষ যারা বাংলা ভাষা ব্যবহার করে এবং এই বাংলা ভাষা ব্যবহার করার কারণ আমরা গর্বিত যে আমরা বাঙালি আর আমাদের এই বাংলা ভাষা পশ্চিমবাংলা এবং বাংলাদেশেই ব্যবহার করা হয় বেশিরভাগটাই তাই জন্য এই বাংলা ভাষা খুবই কম ব্যবহার করা হয়